বর্তমানে গত কয়েক দশক ধরে ভারতে বেশ কয়েকটি নতুন চাকুরি বা ভূমিকা এসেছে যেমন তাদের মধ্যে হলো ইউটিউবার এটি খুবই জনপ্রিয় হয়ে উঠেছে এখন সমস্ত মানুষের মধ্যে ইউটিউবে যেমন শর্টস ভিডিও করা বা ভ্লগ ভিডিও বানানো বা পর্যটনের ক্ষেত্রে যেমন মানুষ ভ্রমণকারী হিসাবে যেখানে যাচ্ছে সেখানে গিয়ে নতুন নতুন ভিডিও বানাচ্ছে সেই পরিবেশের সম্পর্কে মানুষকে জানাচ্ছে এক্ষেত্রে মানুষ প্রয়োজন প্রয়োজনের থেকেও প্রয়োজন ঘোরার থেকেও নিজেরা ইউটিউব দেখে সেই সব জায়গাকে ভ্রমণ করে নিচ্ছে ভালোভাবে জেনে নিচ্ছে ঘুরতে যাওয়ার আগে সেই জায়গার প্রতি সতর্ক হয়ে যাচ্ছে সেখানে গেলে কতটা এনজয় করবে বা কতটা আনন্দ হবে সেখানে গেলে কতটা জার্নি হবে সেটিও ইউটিউবের মধ্য থেকে ভ্রমণ করার আগে সমস্ত মানুষেরা ভালোভাবে খোঁজ খবর নিয়ে সেখানে তার পরে ঘুরতে যাচ্ছে কিন্তু কেউ কখনও যাওয়ার গিয়ে দেখছে না ইউটিউবার হিসাবে এখন অনেকেই কাজ করছে যেখান থেকে ভালো টাকা তারা ইনকাম করতে পারছে ইউটিউবার খুবই জনপ্রিয় একটি চাকুরি বা ভূমিকা হিসাবে আমাদের ভারতে এখন এসেছে যেটা সমস্ত মানুষ সমস্ত মানুষ বললে ভুল হবে না যেখানে প্রত্যেকেই একটা প্রায় প্রত্যেকেই একটা করে ইউটিউব চ্যানেল নিয়ে সেখানে ইউটিউব শর্টস ইউটিউব ভ্লগ অনেক কিছুই ভিডিও বানিয়ে তার মাধ্যমে অনেক কিছু টাকা ইনকাম করছে তার ভিতরে কমেডিয়ান আছে নাচ আছে গান আছে যে যেমন পারবে সে তেমনভাবে ইউটিউবে শর্টস বানিয়ে তাদের নৃত্যকলা বা তাদের শিল্পকলাকে জাগ্রত করে তাদেরকে সেগুলোকে সমাজে সবাইয়ের সঙ্গে নিজের পারিবারিক জীবন হোক কিংবা বন্ধুবান্ধবের সঙ্গে ডেলি ভ্লগ বানিয়ে সেগুলোকে মানুষকে দেখাচ্ছে এবং মানুষ তার প্রতি আকর্ষিত হয়ে আকর্ষণ হয়ে সেটাতে এ উৎসাহিত হয়ে তারা নিজেরাও ভিডিও বানিয়ে ইউটিউবার হিসাবে তারা অনেক কিছু ভিডিও বানাচ্ছে